এখনকার দিনে যে সব যুবকরা কৃষিতে কেরিয়ার গ গড়তে আগ্রহী তাদেরকে আমি এটাই বলতে পারি স্থানীয় কৃষিভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে হবে তাদেরকে সে স্থানের জলবায়ু ও মাটির পরিস্থিতিও খেয়াল করতে হবে